আমি স্কুলে দিদিমনির থেকে নানান রকমের কাঁথা স্টিচের কাজ শিখেছি তারপর নিজেই সেলাই করতাম নিয়ে সে নিজে সেলাই কোত্তাম এবং সেগুলো বিক্রিও হতো অনেক রকম বড়ো রামায়ণ মহাভারত অনেক রকম তৈরি করতাম কাঁথায় কাপড়ে সেলাই এই সব আর এই সব করতে আমার খুব ভালো লাগে আমার এটা নেশাই হয়ে গেছে